আমি আমার ফ্যামিলি নিয়ে বিষ্ণুপুর যেতে চাই এখান থেকে তো একটা যদি বাস হয় প্রায় কুড়ি তিরিশ জন মতো আমরা যাবো একটা যদি বড়ো বাস হয় তাহলে খুব ভালো হয় যদি একটু কম খরচার মধ্যে একটু যদি বলেন কোন কোন গাড়িতে কিংবা কোন বাসে করে গেলে আমরা তাড়াতাড়ি পৌঁছাবো কি একটু ভালোভাবে যেতে পারবো কম খরচার মধ্যে একটু জানান